আমার বাবা মা এবং দাদু দিদার শিক্ষা এটাই যে বাবা মা বলে ছেলেকে ভালো মানুষ করতে হবে ভালো করে পড়াশুনা করাতে হবে যেন কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে যেন তাদের আমার বাবা মা যে কাজগুলি করতো যে পরিশ্রম করতো সেই কাজে তার ছেলেকে যেন পরিশ্রম করতে না হতো সে যেন ভালো কিছু করে ভালো মানুষে পরিণত হতে পারে দাদু দিদারাও তাই বলতো যে আমার নাতিকে ভালো কিছু করতেই হবে তারা যখন ছোটো ছিলো তখন কী তারা ভালো কাজ শিক্ষার সুযোগ পায় নি কারণ তখন সে সে আমাদের মতো সুযোগটাই তার বাবা মা দেতে পারে নি তার এখন একটাই চ্যালেঞ্জ যে আমার ছেলেকে ভালো কাজে নিয়ে যাবো কারণ তারা সে সুযোগটা যেহেতু পায় নি সেই সে দুঃখটা সে বোঝে যে একটা ছেলেকে যদি ভালো পড়াশুনা করতে না পারে সেই ছেলেটাও একদিন তার মতোই হয়ে যাবে কিংবা আমার মতোই হয়ে যাবে এই যেন তার একটাই চ্যালেঞ্জ একটাই উদ্দেশ্যে সে ভালো করে ছেলেকে পড়াশুনা ক